আমাদের এলাকাতে ঋতু অনুযায়ী প্রতি বছরই বৈশাখ মাসে গাজন উৎসব হয়ে আসছে যেটি গত গত কয়েক বছর ধরে এই উৎসবটি পালিত হয় যা বছরের পর বছর ধরে হয়ে আসছে এই উৎসবে পাঁচ জন মানুষ থাকে যারা না খেয়ে মন্দিরের ভেতরে থাকে এদের রাতেরবেলা হয় দোলন খেলা আর হয় ছৌ নাচ এই ছৌ নাচ পুরুলিয়ার বিখ্যাত একটি নাচ যা এক বিনোদনের মাধ্যম হিসাবে আমাদের সামনে হয়ে এসেছে আর হয় সাংস্কৃতিক বিভিন্ন লোকাচার অনুষ্ঠানগুলি হয়ে থাকে এছাড়াও রয়েছে আমাদের রাজ্যের মধ্যে মকর সংক্রান্তি এই সংক্রান্তি বছরের নির্দিষ্ট একটি দিনে পালিত হয়ে থাকে এই দিনটিতে তার সংক্রান্তির আগের দিন হয়ে থাকে পিঠেপুলির দিন সমস্ত রাজ্যেরই মানুষ পিঠে বানিয়ে থাকে পরের দিন হয় সকালবেলা সবাই মিলে একসঙ্গে নদীতে স্নান করতে যায় এটি অনেক দিন ধরে চলে আসছে